আমি আমার এলাকায় একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ওই ক্রীড়া প্রতিযোগিতাতে অনেক রকমেরই খেলা ছিল যেমন কবাডি তা ছাড়া ছিল দৌড় প্রতিযোগিতা চামচ দৌড় লং জাম্প হাই জাম্প আরও নানান রকমের খেলা ছিল এই সব খেলাতেই আমরা অংশগ্রহণ করেছিলাম এই খেলাতে দৌড় প্রতিযোগিতাতে আমার একজন বন্ধু তাতে প্রথম স্থান অর্জন করেছিল তার নাম ছিল সুদীপ সরেন তাতে এ এ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করে সে একটি স্বর্ণপদক পেয়েছিল যেই স্বর্ণপদকটি দিয়েছিল আমাদের এলাকার বি ডি ও সাহেব তার বি ডি ও অফিস থেকে সবার সহকর্মীদের কাছ থেকে নিয়ে পয়সা নিয়ে সেই পদকটি তারা দিয়েছিল এতে আমি খুবই আনন্দ পেয়েছিলাম আমি কিছু হতে পারিনি তো কী হয়েছে আমার বন্ধু তো একটা স্থান অর্জন করেছে এছাড়াও আরও অনেক খেলা ছিল যেমন হাই জাম্প লং জাম্প আমি হাই জাম্পে ফার্স্ট হয়েছিলাম সেখান থেকে আমি বেশি একটা ট্রফি পেয়েছিলাম সেই এ ট্রফিটা অল্প দাম হলেও কিন্তু সেটাই আমাকে খুবই আনন্দ দিয়েছিল একটা তো কিছু পুরস্কার পেয়েছি তাছাড়াও ছিল ওইখানের মধ্যে চামচ দৌড় আরও অনেক রকমের খেলা ছিল সব খেলাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ওই খেলায় অংশগ্রহণ করে আমরা নিজেরা খুবই আনন্দ পেয়েছিলাম এত আনন্দ পেয়েছিলাম যে বলার নয় এখন মনে হয় যে ওই দিনগুলো যদি আবার ফিরে আসত তাহলে হয়তো আরও কিছু ভালো হতো এছাড়া ওখানে ওই সব অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ছিল বিকেলের দিকে ছিল প্রদীপ জ্বালানো রুটি বেলা তার পরে শাঁখ বাজানো নানান রকমের খেলা ছিল এর সঙ্গে কবিতা আবৃত্তিও ছিল এ এতে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম একসঙ্গে সবাই মিলে এই প্রতিযোগিতাগুলিতে যোগদান করতে পেরে